দেখুন আমার প্রিয় ঋতু কিন্তু শীতকাল আর যদি বলেন কোন ঋতুতে ঘুরতে পছন্দ করি আমি কিন্তু শীতকালেই ঘুরতে পছন্দ করি কেন না আমার ত্বকে গরম সহ্য হয় না সেই জন্যে আমি শীতকালেই ঘুরতে পছন্দ করি আর যদি বলেন কেন পছন্দ করি তালে আমি বলবো যেহেতু আমি পছন্দ করি পাহাড়ি এলাকা তাই পাহাড়ি এলাকার মনোরম দৃশ্যটা দেখার জন্যে আমি মনে করি গরমের থেকে শীতকালটাই কিন্তু উপযুক্ত সময়